পুরুলিয়া জেলার প্রাচীন ইতিহাস সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না কিছু প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে প্রাচীন ইতিহাসের একটি অনুমান করা যায় মধ্যযুগেও এই অঞ্চল দুর্গম অরণ্যে আকীর্ণ ছিল জেলার আধুনিক ইতিহাসের সূত্রপাত ব্রিটিশ যুগে এইসময় বাংলা আদিবাসী বিদ্রোহে এই জেলা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে সাঁওতাল কোল ভিল চুয়ার ও গঙ্গানারায়ণের নেতৃত্বে কৃষক বিদ্রোহ পুরুলিয়ায় ইংরেজ শাসনকে বারংবার ব্যতিব্যস্ত করে তোলে প্রাক স্বাধীনতা ও স্বাধীনোত্তরকালে বাংলা ভাষা ও বঙ্গ ভক্তির দাবিতে এই অঞ্চলে যে গৌরবময় বিদ্রোহ সংগঠিত হয়েছিল তা আজও জেলার মানুষ সশ্রদ্ধ চিত্তে স্মরণ করে থাকেন